হ্যাঁ আমি রাজ্যের বাইরে অনেক জায়গায় ঘুরে এসেছি দিল্লি নর্থ সিকিম তারপর হরিদ্বার ঝাড়খন্ড ঘুরে এসেছি পাহাড়ি এলাকা ঘুরতে যেতে সব মানুষেরই ভালো লাগে বিশেষ করে আমারও ভালো লাগে খুব পাহাড় তো আমার খুব পছন্দের তালিকায় রয়েছে পাহাড় ঘুরতে আমার সব সময় খুব ভালো লাগে রিসেন্ট আমি নর্থ সিকিম দিয়ে ঘুরে এসেছি পাহাড়ি এলাকা সব বন্ধুবান্ধব ফ্যামিলি মিলে একটা বড় অনেকজন মিলে আমরা নর্থ সিকিম ঘুরে আসি খুব আনন্দের দিন ছিল সে দিক সেই দিনটি রিজার্ভেশন ট্রেন বুক করে রাত্রিবেলা হইহই করতে করতে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমরা শিলিগুড়ি থেকে শিলিগুড়িতে পৌঁছে শিলিগুড়ি থেকে গাড়ি করে পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছাই সেখানে একটা দিন থাকি মৌজ মস্তি করি পরের দিন আবার লাচুং বলে জায়গায় পৌঁছাই আরেকটা জায়গা আছে লাচেন সেইখানে বিভিন্ন রকম সাইট সিইং আছে যেমন কালা পাত্থার জিরো পয়েন্ট বিভিন্ন রকম জায়গা আমরা এক্সপ্লোর করেছি খুব দারুণ জিনিস বরফে ঢাকা চারিদিক তার মধ্যে সূর্যের আলো পড়ছে সোনালি হয়ে রয়েছে বড় বড় পাহাড় তার মধ্যে থেকে ঝরনার জল পড়ছে সে এক অসাধারণ দৃশ্য সেটা আমার কাছে সব সময় স্মৃতি হয়ে থাকবে দেশের বাইরে তো সেরকমভাবে আমার যাওয়া হয়নি রাজ্যের বাইরে বলতে এগুলোই যাওয়া হয়েছে এবং দিল্লিতে আমি কাজের সূত্রে গিয়েছিলাম সেখানে এক বছরের মতন আমার থাকার এক্সপেরিয়েন্স আছে সেখানেও আমি অনেক জায়গায় ঘুরেছি যেমন আগ্রা মথুরা তারপর তাজমহল বিভিন্ন রকম জায়গা আমরা ঘুরে এসেছি লাল ফোর্ট লাল কেল্লা সব জায়গা আমার ঘোরা হয়েছে এগুলোও খুব পছন্দের একটি জিনিস অনেক কিছু ইতিহাস জানা যায় তার মধ্য থেকে বিভিন্ন রকম কারুকার্য তাজমহল চোখের সামনে দিয়ে দেখা সে এক অসাধারণ দৃশ্য আমার ভ্রমণের উদ্দেশ্য বলতে আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি ভ্রমণ আমার কাছে একটা নেশার মতন আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি পরবর্তীকাল আরো অনেক জায়গায় যাব রিসেন্ট আমি গিয়েছিলাম পাহাড়ি এলাকা নর্থ সিকিম তার আগে গিয়েছি দিল্লি তারপর মুসৌরি হরিদ্বার বিভিন্ন রকম জায়গা আমার ঘোরা হয়েছে আমার ঘুরতে খুব ভালো লাগে